হ্যালো ড্রাইভার দাদা আমি আগামী তেইশে জানুয়ারি একটা ক্যাব বুকিং করতে চাই আমার চারজন আগামী তেইশে জানুয়ারি ঠিক সকাল ছটা পঞ্চাশ মিনিটে ক্যানিং জীবনতলার বাড়ি থেকে পৈলান মন্দিরে যেতে চাই তো এই জন্য আপনাকে বলছি একটু গাড়িটা বুকিংয়ের ব্যবস্থা করুন ক্যাবটা এবং আমি ঠিক তেইশে জানুয়ারি সকাল ঠিক ছটা পঞ্চাশ মিনিটে আমার বাড়ি থেকে রওনা দেবো